আর নমস্কার দাদা আমি হাওড়া বি গার্ডেন থেকে বলছি বলছি গত এই সন্ধ্যায় আর কি আমি একটা খাবারের অর্ডার দিয়েছিলাম পিজা হাটের অর্ডার দিয়েছিলাম আমার ছটা মতন পিজা অর্ডার দেওয়া ছিল যেটার কারণে আমি অনলাইন পেও করে দিয়েছি কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেছে আমার যে গেস্ট টিম তারা তো আসার কথা ছিলো কিন্তু যে কোনো কারণে সেটা ক্যান্সেল হয়েছে যার কারণে আমি খাবারটা আমি আবার ফেরত দিতে চাই সেটাকে কোনোভাবে সম্ভব হবে আমি আমার অর্ডারের নাম্বারটা আপনাকে আমি দিয়ে দিতে পারি আমি যে সময় অর্ডার করেছিলাম একটুখানি আপনাদের ওইখানে একটু দেখুন ঠিক সন্ধ্যে ছটা আট আমার অর্ডারের টাইম ছিলো এবং ওখানে আমি আমার টাকাও আমি পে করে দিয়েছিলাম আমি চাইছি যে আমার এই খাবারগুলি একটু যাতে ক্যান্সেল হয় তো দেখুন দাদা যদি আমার অর্ডারের নাম্বারটা আমি বলছি তিন পাঁচ দুই নয় শূন্য এক এই নাম্বারে আমার অর্ডারটা ক্যান্সেল করতে হবে ইভেন সেটা যদি আপনারা একটু তাড়াতাড়ি করতে পারেন আর সব থেকে বড়ো বিষয়ে আমি যদি দাদা আমি অর্ডারটা ক্যান্সেল করি তাহলে আমি টাকাটা কীভাবে রিটার্ন করতে পারব যদি সে বিষয়ে আমাকে একটু বলেন খুব উপকার হয় কারণ আমি তো এখানে এইভাবে ম্যাক্সিমাম তো অফলাইনের খাবার দাবার কিনি এই প্রথম অনলাইনে কিনেছি তো সেই জায়গায় যদি আমাকে একটু বলেন আমার সত্যি উপকার হয় আপনাদের কি এখানে মানে ফোনপে নম্বর দিলে হবে না আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবো যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলেন না আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও যেতে পারি যদি বলেন যে না আপনার ফোন নাম্বার দিলে তাতেও চলবে বা তাতেও দিতে পারি আর আথেন্টিকেশনের জন্যে যে আমার যদি কিছু লেগে থাকে যে আমি যে সময় অর্ডার দিয়েছিলাম সেই সময় ও আমরা তো কোনো নামও জানতে পারি নি কার কাছে অর্ডার সাবমিট করছি শুধু আপনাদের সংস্থাকে উদ্দেশ্য করেই দেওয়া তো সেইখানে আপনারা যদি আমাকে একটুখানি হেল্প করেন খুবই উপকার হয় কারণ আমি শুনেছি আপনাদের অর্ডারের ওপরে বেশ ভালো আপনাদের নামডাক কাছে আর সেই কারণেই করেছি যাই হোক আমি আগামী দিন আবার আমি অর্ডার করবো আপনাদের কাছে ঠিক আছে তো দয়া করে একটু জানাবেন